আমার বাড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর এখানে বিভিন্ন পর্যটন স্থান আছে যেগুলো নিয়ে আলাদা করে আর প্রচার করার প্রয়োজন নেই অথবা করলেও করা যেতে পারে যেমন এখানে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে এখানে একটি পর্যটন কেন্দ্র আছে যেটি হলো একটি সামুদ্রিক বন্দর এটি খুবই পরিচিত এখানে তৈল শোধনাগার আছে এছাড়াও তমলুকে আছে মাতঙ্গিনী হাজরা যেখানে জন্ম করেছেন এখানে মাতঙ্গিনী হাজরার জন্মস্থান আছে এইসব জায়গা ঘুরে দেখতে খুবই ভালো লাগবে এখানকার রাজার বাড়িটা দেখলে আপনার মন ভরে যাবে তাছাড়াও এখানে একটা রাজার বাড়ি আছে সেই রাজার বাড়ি গেলে আপনার খুবই ভালো লাগবে কারণ পুরোনো সেই রাজার বাড়ি বিশাল বড়ো প্রাসাদ চারদিকে প্রাচীর দেওয়া দেখতে খুবই সুন্দর এবং সেখানে গাছপালা এখন হয়েছে দেখতে আরও বেশি ভালো লাগছে তাছাড়াও মাতঙ্গিনী হাজরার যেখানে জন্ম সেখানে মাতঙ্গিনী হাজরার মূর্তি গড়া আছে সেই সব জিনিসগুলো দেখা দেখলে খুবই ভালো লাগবে আপনি সেখান থেকে আরও জ্ঞান সঞ্চয় করতে পারবেন কারণ সেখানে অনেক কিছু লেখা আছে সেগুলো পড়ে আপনি আপনি সেগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এছাড়া আছে হলদিয়ার সেই তৈল শোধনাগার যেটা আমরা জানি খুবই বড়ো সেগুলো এগুলো সম্পর্কে আলাদা করে আর প্রচার করার প্রয়োজন নেই কিন্তু এগুলো খুবই আকর্ষণীয়